সময়ের সাথে সাথে আমাদের এলাকায় নারীদের ভূমিকাটা সেরকমভাবে পরিবর্তিত বা ত্বরান্বিত হয়নি বলা যেতে পারে কারণটা বোধহয় অনেকের কাছেই পরিষ্কার বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের যে ভূমিকা সেই ভূমিকাটা সেই ভূমিকাটার অবমূল্যায়ন ঘটেছে শুধু আমার আমার এলাকায় বলে নয় এটা আজ জাতীয় স্তরে বলা যেতে পারে সুতরাং প্রায় এককথায় এই প্রশ্নটার উত্তর বলতে গেলে আমার মতো প্রায় অত্যন্ত সাধারণ সাদামাটা ছাপোষা মানুষের মুখ থেকে সহজেই এই উত্তরটা মিলতে পারে যে বর্তমানে জাতীয় স্তরে বা জাতীয় স্তরের নারীদের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যে স্বাধীনতা বিভিন্ন বিষয়ে নারীদের যে অবদান সেই অবদানকে খাটো করে দেখা হয়েছে এবং এমন একটা প্রচেষ্টা চলছে জাতীয় স্তর থেকেই যে নারীরা আগামীদিনে শুধুমাত্র ভোগের জিনিস নারীরা স্বাধীনতাহীন একটা বিবেক বর্জিত প্রাণী এবং এই নারীদেরকে গৃহের চৌহদ্দির মধ্যেই বন্দি করে রাখতে পারাটাই আমাদের এই আজকের দিনের প্রায় জাতীয় কর্তব্য হিসেবে নারীদের প্রতি জাতীয় কর্তব্য হিসেবে বিবেচিত হতে চলেছে এর প্রতিক্রিয়া আগামীদিনে নয় সামনাসামনি আমরা বিশেষভাবে উপলব্ধি করতে পারছি এবং আগামীদিনে নারীদের এই ভূমিকা নারীদের প্রতি এই অবমাননা নারীদের প্রতি এই দ্বিচারিতা জাতীয় স্তর থেকে যদি মুছে ফেলতে না পারা যায় তাহলে আগামীদিনে আমাদের বাড়ির মেয়েদের লেখাপড়া শিখিয়ে স্বাধীন হওয়ার যে চিন্তা ভাবনা এবং মানে জীবন জীবিকার ক্ষেত্রেও নারীদের সেই জায়গাটায় পৌঁছানোর জন্য যে স্ট্রাগল যে মানে লড়াই সেই লড়াইটার ক্ষেত্রেও আগামীদিনে আমরা কিন্তু পিছিয়ে যাবো তাই এটা আজকের দিনে শুধু আমার অঞ্চল বলে নয় জাতীয় স্তরে বিভিন্ন মানে ভীষণ স্পর্শকাতর বিষয় এই স্পর্শকাতর বিষয়টা থেকে নারীদের মুক্ত করতে হলে আসুন আমরা সকলে মিলে আমরা সকলে মিলে নারীদের প্রতি এই জাতীয় অবমাননা প্রতি আমরা প্রতিশোধ নিয়ে আমাদের সমাজে নারীদের ভূমি ভূমিকাটাকে আগামীদিনে উজ্জ্বল করে তুলি সম্প্রতি জাতীয় স্তরে কুস্তিগীর কুস্তিগীরদের প্রতি যে যৌন হেনস্থার কথা আমরা সকলেই জানি এটা এটা এই নারী অবমাননার একটা প্রকৃষ্ট উদাহরণ যেই উদাহরণের পিছনে যে উদ্দেশ্যটা কাজ করছে সেই উদ্দেশ্যটা হচ্ছে নারীকে পিছিয়ে নিয়ে যাওয়া নারী জাতির যে ভূমিকা আজকের দিনে হওয়া উচিত একবিংশ শতাব্দীতে সেই জায়গায় নারীর ভূমিকাকে নিয়ে যাওয়া হচ্ছেনা যার ফলে শুধুমাত্র একটা নারী লেখাপড়া শিখে স্বাধীন হওয়া বা নিজের স্বাধীন পেশায় উন্নীত হওয়াটাই বড় কথা নয় এর থেকেও বড় কথা হচ্ছে আগামীদিনে নারীদের যে স্বাধীনতা এবং সমাজ জীবনের উন্নতির ক্ষেত্রে নারীদের যে ভূমিকা সেই ভূমিকাটাকে সম্পূর্ণ খাটো করে এদেরকেও প্রায় আর্থ সামাজিক স্তরের অতলে নিয়ে যাওয়ার একটা পাকাপাকি বন্দোবস্ত কংক্রিট বন্দোবস্তের চেষ্টা হচ্ছে আসুন আজকের দিনে আমাদের এই অঞ্চলের প্রত্যেকটি সাধারণ নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হিসাবে বিবেচিত হওয়া উচিত যে আগামীদিনে নারীদের স্বাধীনতা বা নারীদের প্রতি যে দ্বিচারিতা চলছে দেশে আমা দেশে বা বিভিন্ন স্থানে এটার থেকে আমরা সরকার বাহাদুর অথবা জাতীয় স্তরে এই জিনিসের জন্য যারা দায়ী তাদের হাত থেকে এই নিষ্ক্রমণকে বিরত রাখতে পারি